ভারতবর্ষকে যদি সাংস্কৃতিকভাবে উৎকৃষ্ট দেশ বলে মান্যতা দেওয়া হয় তবে পশ্চিমবঙ্গ নিঃশর্তভাবে এর উপরি ক্রমে অবস্থান করবে সেই আদিযুগ থেকেই সাংস্কৃতিগত দিক থেকে উৎকৃষ্ট এক রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ বরাবর নিজের স্থান রেখে এসেছে যেকোনও শিল্প ও সংস্কৃতিতে এই রাজ্যের মানুষদের ভূমিকা অপরিসীম এমনকি বর্তমান যুগেও অধিকাংশ ঘরবাড়িতে নিয়মিতভাবে সংস্কৃতি চর্চা হয়ে থাকে বিভিন্ন সংস্কৃতি যেমন নাচ গান আবৃতি নাটক ও অন্যান্য এই রাজ্যে বহুল প্রচলিত সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে বহু মনীষীরা নিজেদের অবদান রেখে গেছেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সুকুমার রায় দ্বিজেন্দ্রলাল রায় গিরীশ ঘোষ সত্যেন্দ্রনাথ দত্ত এবং আধুনিক যুগে সত্যজিৎ রায় হেমন্ত মুখার্জি উত্তম কুমার সৌমিত্র চ্যাটার্জি উৎপল দত্ত তুলসী চক্রবর্তী এবং প্রমুখ স্বনামধন্য ব্যক্তিত্ব যারা বিশ্ব দরবারে বাংলার তথা ভারতের নাম উজ্জ্বল করেছেন